হ্যাঁ আমি আমি একটা পাখি পেয়েছি এমন আপনি যদি একটু দেখে দেন ডাক্তারবাবু আছে খুব অসুস্ত তাহলে খুব ভালো হয়

তো আমি পাখিটাকে সুস্থ করে বন দপ্তরের হাতে তুলে দিতে চাই আপনি একটু সাহায্য করতে পারবেন কি ঠিক আছে অনেক ধন্যবাদ আচ্ছা ঠিক আছে